স্যার আমি একটি গাড়ি বুক করতে চাই রেন্টাল গাড়ি তো আমরা আমাদের বন্ধুদেরকে নিয়ে একটি রোড ট্রিপের মধ্যে যাবো তো আমরা সাতজন মেম্বার যাব সেরকম চয়েসে সেরকম সি টেবেলের একটা গাড়ি চাই তো গাড়িটি কত কী মূল্য হতে পারে বা আপনি কিলোমিটারে কত কী নিতে পারেন ঠিক আছে সেরকম হিসোবে জানাবেন আমি নিজেই চালিয়ে নিয়ে যাবো যেহেতু আমার কাছে ড্রাইভিং লাইসেন্সও আছে আর আমি নিজেও গাড়ি চালাতে জানি তো কত কী মূল্য হতে পারে আপনি অবশ্যই আমাদের জানান অসুবিধে কিছুই নেই তো সেরকম যদি আপনি সুটেবেল করে দিন বা সেরকম যদি গাড়ি দেন তাহলে আমরা অবশ্যই যেতে সমর্থন হবো এমনকি কী কী ডকুমেন্টস লাগবে তাও বলতে পারেন সেরকম ডকুমেন্টস জমা দিয়েই গাড়ি নিয়ে যাব আর আমরা লং ট্যুরের মধ্যে সাত দিনের জন্য যাবো সিকিম তো অসুবিধে কিছুই নেই ঠিক আছে তো আপনি আমাদেরকে বলুন কত মানে কিলোমিটারে কত কী নেবেন বা একদম কন্ট্রাক্টচুয়্যালি কত কী নেবেন সেরকম হিসেবে জানান আর কী গাড়ি আছেন সেটাও দেখান ঠিক আছে কোন কোন গাড়ি আছে তারপর কোন কোন গাড়ির চয়েসেবেল হতে পারে সেগুলোও আমরা চয়েস করে নিয়ে যাবো কোন গাড়ির কত রেট সেইটাও অবশ্যই জানাবেন আমাদেরকে তো সেরকম গাড়ি দেখে নিয়ে যাবো এমনকি আপনাকে বারবার জানিয়ে দিচ্ছি আমরা সাতজন করে যাবো ঠিক আছে তো সেরকম সিটের যেমন গাড়ি আমরা পাই তাই মিনিমাম আপনি পনেরো হাজার বাজেটের মধ্যে একটু করে দিন